হ্যাঁ বল এই বসে আছি বল

কি অবস্থা এ রুমি জানিস তো আমিও সেদিন দেখছিলাম যে এখন বাচ্চাগুলো ফোন ছাড়া খেতে পারে না মানে ফোন যদি না চালিয়ে দেয় এমন কাঁদবে মানে ফোন ছাড়া খাবেই না ওরা তা ওরা ফোন ঘাঁটে বাবা মারা তো আর দেখে না ওরা ফোন ঘাঁটছে বাবা মারাও দিয়ে দেয় তো ঘাঁটছে তো ঘাঁটছে ওই জিনিসগুলোও চোখে পড়ছে তালে ভাব কী এফেক্ট পড়ছে এই বয়েসে ওদের মানে বাচ্চাদেরকে কী বলবি বড়োরাই এখন হচ্ছে ভিউস পাওয়ার জন্য যা শুরু করেছে মানে ভাইরাল হওয়ার জন্য মানে যাচ্ছেতাইভাবে শুরু করেছে এ বরদেরকে নিয়ে ভিডিও করছে যেখানে যাচ্ছে সেখানে একটা ভ্লগ স্টার্ট করে দিচ্ছে যা যেরকম তেরকম একটা করছে এইগুলো তো ঠিক না না বাচ্চারা তাহলে কী বুঝবে যে সব সমায় ফোন নিয়েই থাকতে হয় আমাদেরকে ফোন নিয়েই আমাদের সব বই পড়তে যদি না পড়ায় জানি না কী হবে এইরম ভিডিওগুলো আরো মানে মানুষ যতো পায় না আরো শেয়ার করে এগুলো শেয়ার করলে আরো এদের ভিউস বাড়ছে এ এরা এরকম করেই এই জন্যই ভিউসটা পাওয়ার জন্যই জানে খারাপ জিনিস করলেই ভিউসটা বাড়বে এই জন্য তো আমি কী করি যখনই এরকম আসে আমি হাইড করে দিই বা হয়তো আমি ওটাকে মানে ওই অ্যাকাউন্টটা যাতে না আমার কাছে আসে ওরকম কিছু করে দিই নট ইন্টারেস্টেড করে দিই তুইও তাই করবি য যখনই ওরম আসবে না নট ইন্টারেস্টেড করে দিবি কারণ ছোটোদেরও তো এফেক্ট পরে তোরও তো ভাই আছে ও সব না দেখাই ভালো হ্যাঁ ঠিক আছে পরে ফোন করি রে হ্যাঁ হ্যাঁ